ওষুধ সাশ্রয়ী টাইপের বলাটা সঠিক নয় কারণ সব ধরনের রোগের ওষুধ তো সব ধরনের স মানে সস্তা হয় না তো আপনারা আমার ধরে নিন এখন হয়তো কোনো ধরনের শরীরে রোগ নেই কিন্তু যাদের যাদের সুগারের রোগ থাকে অর্থাৎ তাদের তো সব অঙ্গেতে খোঁজখবর রাখতে হয় কারণ তাদের বছরে সব ধরনের টেস্ট করাতে হয় সব ধরনের টেস্ট করানোর পরও কিন্তু তারা ঠিক থাকে না এবং তাদের এক একটা ওষুধের দাম কিন্তু চার হাজার টাকাও হতে পারে যাদের হয়তো রক্তের পরিমাণ কম তাদেরকে রক্তের জোগান দেয় এই জন্যে এক একটা ইঞ্জেকশনের দাম থাকে পাঁচ হাজার টাকার কাছাকাছি এবং এই ইঞ্জেকশন হতে থাকে মাসে তিনটে পর্যন্ত নিতে হতে পারে র শরীরে রক্তের পরিমাণ খুব কমে যায় সুতরাং এই সমস্যার দিক দিয়ে দেখলে আমার হয়তো শরীরে সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু যাদের অন্যান্য রোগ হয়ে থাকে হৃদরোগেরও ব্যক্তি হলেও তাদের খরচা প্রচুর শ্বাসকষ্ট হলেও তাদের খরচা প্রচুর এমনকি সুগার তো সবথেকে বেশি খরচা কারণ বছরে সারা দিনই তাদের হয়তো মানে সারা বছর ধরে তাদেরকে এই চিকিৎসার মধ্যে লাগতে থাকে তার সুতরাং ওষুধ সবসময়ই যে সাশ্রয়ী হবে তার কোনো মানে এবং ওষুধ বেশিরভাগ রোগের ক্ষেত্রেই ব্যয়বহুল হয়